যোগ ব্যায়ামের কোনো শৈলীক ইতিবাচক দিক নেই এটা একটা যোগ ব্যায়াম যোগ ব্যায়ামের মতোই এর কোনো দিকই আমি বেছে নিতে দেখিনি মানে পারিনি আমি যোগ ব্যায়ামকে যোগ ব্যায়াম হিসাবে দেখেছি আর এটাতে আমার উপকার হয়েছে যোগ ব্যায়ামের সেটাই আমি দেখতে পাই আমি কোনো এর শৈলী হিসাবে দেখিনি বা ইতিবাচক হিসাবেও আমি শৈলীর ইতিবাচক হিসাবেও আমি দেখতে পাই না কেন না আমার যোগ ব্যায়ামকে আমি জানি যে এটা একটা শরীর স্বাস্থ্যর দিক দিয়ে খুবই ভালো একে ব্যক্তিগত পছন্দের দিক দিয়ে আমি মানে পছন্দ করে নিয়েছি আর এই এই যোগ ব্যায়াম ব্যক্তিগত পছন্দ প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখেই চলে এর কোনো ইতিবাচক বা শৈলী ইতিবাচক দিকগুলো আমি কিছুই দেখতে পাই না যার জন্য আমি এই যোগ ব্যায়ামকে মানে সামঞ্জস্যপূর্ণভাবেই দেখতে পাই